আমার বিশেষ কতোগুলো গুণের মধ্যে আমার সবচেয়ে ভালো গুণ হলো আমি খুব সুন্দরভাবে সবাইকে সাজিয়ে তুলতে পারি খুব সুন্দরভাবে শাড়ি পরাতে পারি শাড়ি পরিয়ে তাকে সুন্দর একটা মেক ওভার দিয়ে সাজিয়ে নেয়া এটা আমার খুব ভালোও লাগে আর এটা একটা আমার গুণ আর তার সঙ্গে সঙ্গে আরেকটা আমার বড়ো গুণ আমি রান্না করতে পারি খুব ভালো রান্না মানুষের যার যেরকম পছন্দ অনুযায়ী আমি সব রকমেরই রান্না করি কেননা সেগুলো করতে আমার খুব ভালোও লাগে আর প্রত্যেকেরই সেই কাজগুলো দেখে সুন্দরও লাগে আমি সেই কারণে এই গুণগুলো তাদের কাছ থেকেই মুখ থেকেই শুনেছি যে আমার নাকি এই গুল গুণগুলো খুব ভালো আর আমি সেগুলো নিয়ে উন্নতি ঘটাতে চাইছি আমি ভাবছি আমার হাতের তৈরি রান্নাটাকে নিজের প্রফেশান হিসাবে নেবো এবং রান্নাটাকে আয়ত্ত করে আমি একটা ভালো খাবার রেস্তোরাঁ তৈরি করবো এবং সেখানে নানা ধরনের চাইনিজ ইটালিয়ান নানা ধরনের খাবার তৈরি করবো এবং পরিবেশন করবো আর এতে আমার রোজকারও হবে আর আমার শখটাও মিটে যাবে আমার যে মানুষকে রোজ রোজ নিত্য নতুনভাবে খাওয়ানোর শখ সেটাও মিটে যাবে আমি এটাকেই প্রফেশান হিসাবে নিতে চাই আর এটা আমার মনে হয় জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে খুব ভালো একটা গুণ